হ্যাঁ বলুন

নমস্কার আপনি কে বলছেন আচ্ছা আচ্ছা বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

হ্যাঁ আপনি যদি অর্ডার দিয়ে যান তাহলে অর্ডার পাঠিয়ে দেন তাহলে তিন দিনের মধ্যে আমি ডেলিভারি দিয়ে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এমনি আপনাদের সাধারণত সমস্ত বইয়ের ক্ষেত্রে শতকরা পনেরো টাকা ছাড় দিই আমরা এক্ষেত্রে আপনি যদি খুব বেশি পরিমাণে অ্যামাউন্টটা হয় বইগুলো অনেকগুলো থাকে তাহলে কুড়ি পারসেন্ট পর্যন্ত আমি দিতে মানে শতকরা কুড়ি টাকা পর্যন্ত দিতে পারি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিন আপনি পাঠিয়ে দিন এই বইগুলো চলে এলেই আপনাকে আমি ফোন করে জানিয়ে দেব হুম

হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক

হ্যাঁ বলুন হ্যাঁ অ্যাডভান্স দিতে হবে হ্যাঁ অগ্রিম দিতে হবে আপনি সেটা যে পরিমাণেই দেন হ্যাঁ যে পরিমাণেই আর যদি আপনি যদি দেখি যে বইগুলো যেগুলো আপনি পাঠাচ্ছেন আপনার প্রয়োজন সেগুলো দোকানেই আছে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে আমি ফোন করে জানিয়ে দেব ঠিক ঠিক আপনাকেও ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ আপনিও ভালো থাকবেন ঠিক আছে